আমি বেশিরভাগ সময় পছন্দ করি লাইফ ছবি আঁকতে যেমন কোনো জিনিসকে দেখে সেটাকে সঙ্গে সঙ্গে আঁকতে পছন্দ করি আমার কোনো নির্দিষ্ট কোনো কিছু ভেবে বা এভাবে কোনো দিন ভেবে কিছু আঁকা হয়নি আমি লাইভ আঁকি ও সেইগুলি যখনও সামনে দেখি সেটাকে ফুটিয়ে তুলতে পছন্দ করি আমার কোনো নির্দিষ্ট বিষয় বা থিম বলতে গেলে আমি যে থিমগুলো আঁকি যেরকম ঠাকুর আঁকা বা প্রকৃতির কোনো নেচার সামনে কোনো রাস্তায় বাজারঘাটের কোনো দৃশ্য বা কেউ রিক্সা নিয়ে যাচ্ছে সেগুলো পাহাড় পর্বতের দৃশ্য বাচ্চারা খেলছে সেই রকম দৃশ্য এসব আঁকতেই বেশি পছন্দ করি মানে বেশিরভাগটাই লাইভ আঁকাটাই পছন্দ করি তো এইগুলোই আমার আঁকায় আমি তুলে ধরতে পছন্দ করি মানে প্রকৃতিতে যেই জিনিসগুলো হচ্ছে সেইগুলোকেই আঁকতে বেশিরভাগ আমি পছন্দ করে থাকি